হ্যাঁ কে ও আয়ুষ্মান কেমন আছিস ও আরে তোর নম্বরটা তো আমার মানে হারিয়ে ফেলেছি আমি হ্যাঁ আসলে তোদের পরীক্ষা হয়েছিল সেটা আমি শুনেছি কিন্তু তোর নম্বরটা ছিল না বলে ফোন করা হয়নি হ্যাঁ আমি আসলে ফোনটা পরিবর্তন করেছি হ্যাঁ ফলে তোর নম্বরটা হারিয়ে গিয়েছে কেমন পরীক্ষা দিলি বল আর তোদের রেজাল্ট কেমন হয়েছে রেজাল্ট দিয়েছে নাকি এখনো দেয়নি আচ্ছা আচ্ছা কত তারিখ নাগাদ রেজাল্ট দিতে পারে আচ্ছা তো পরীক্ষা কেমন দিলি কোন কোন সাবজেক্টে কী রকম পারফরম্যান্স হয়েছে বল আচ্ছা তোর কী কী সাবজেক্ট ছিল বল তো তুই তো আমার কাছে ভূগোলটা পড়তিস ঠিক আছে বাকি আর কী কী সাবজেক্ট ছিল হ্যাঁ হ্যাঁ

আচ্ছা মানে এই দুটো বিষয় তোর একটু খারাপ হয়েছে তাই তো একটু খারাপ মানে কতটা নম্বরটা কি খুব কমে যেতে পারে আচ্ছা তা হলে তো ঠিকই আছে হ্যাঁ তো এর পরে তুই কি নিয়ে পড়াশোনা করতে চাইছিস কোন বিষয়টা নিয়ে কলেজে ভর্তি হবি ভাবছিস আচ্ছা এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত রে বাড়ির সাথে কথা বলেছিস কি কিছু কী নিয়ে পড়তে যাস বা কিছু আচ্ছা ভূগোল পরীক্ষা তো মোটামুটি ভালোই হয়েছে নাকি হ্যাঁ যা পড়িয়েছি তার মধ্যেই তো ছিল প্রশ্ন নাকি বাইরের থেকে ছিল

আচ্ছা তা হলে তো ঠিকই আছে ভূগোলে তোর তো মোটামুটি দক্ষতা আছে বিষয়টার প্রতি আমি যা তোকে পড়িয়ে বুঝেছি আর কী তুই ভূগোল নিয়ে পড়তেই পারিস হ্যাঁ আসলে ভূগোলের সবচেয়ে বড় যেটা উপকার হতে পারে ভূগোল নিয়ে পড়ার ঠিক আছে মানে অন্যান্য কলা বিভাগের যে সব বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ভবিষ্যতের খুব একটা যে সুবিধা পাবি তা কিন্তু নয় শুধুমাত্র শিক্ষক যে প্রফেশন সেখানেই তোর একমাত্র সুযোগটা রয়েছে কিন্তু ভূগোলের ক্ষেত্রে তোর সুযোগটা আরো অনেক বেশি পেতে পারিস এটা একটা সুবিধা এবং অনেকটা বৈজ্ঞানিক চিন্তাভাবনার উপর একটা বিষয় তো ভূগোল তোকে সেখানে অঙ্ক করতে হবে তোকে অনেক কিছু কাজই আছে সেগুলোর সুবিধা পাবি যেটা তুই কলা বিভাগের অন্যান্য বাংলা বা ইংরেজি বা দর্শনশাস্ত্র এগুলোতে পাওয়ার সম্ভবনাটা কম ফলে ভূগোল নিয়ে পড়াশোনা করতে পারিস আচ্ছা পাসে তুই বিষয়গুলো রাখতে পারিস এক তো ভূগোল রইল তোর স্নাতক বিষয় হিসেবে হ্যাঁ আর বাকি দুটো বিষয় তো রাখা যায় নাকি আচ্ছা তোর তো মোটামুটি ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে তুই আমাকে বল আচ্ছা ইতিহাস তা হলে ইতিহাসটা রাখতে পারিস কিন্তু ইতিহাসে যেটা সমস্যা হয় একটা বলে রাখি সেটা হচ্ছে নম্বর কিন্তু কম ওঠে বুঝেছিস তুই সে জায়গাতে তোর বাংলা এবং ইংরেজিতে তো বোধহয় কম্পালসরি বিষয় আর কি হুম কিন্তু বাকি দুটো বিষয় হিসেবে রাখতে গেলে তুই দর্শনশাস্ত্রটা রাখতে পারিস এবং রাষ্ট্রবিজ্ঞান যদিও তুই বলছিস পরীক্ষা একটু খারাপ হয়েছে ঠিক আছে কিন্তু এই দুটো বিষয় তুই রাখতে পারিস কারণ এই দুটো বিষয়ে তোর নম্বরটা কিন্তু তুই পাবি বুঝতে পারছিস হ্যাঁ তো আরেকবার আমি তো বলব ভূগোলটা তুই নে এটা তো ঠিকই আছে এটা নিয়ে কোনো চিন্তা নেই আর বাকি দুটো বিষয় বলতে রাষ্ট্রবিজ্ঞানটা বললাম আর দর্শনশাস্ত্র এই দুটোই রাখ ঠিক আছে কারণ ইতিহাসে নম্বর পাবি না আর একবার বলব বাড়িতে একটু কথা বলে দেখ আর তুই এক দিন সময় করে আমার কাছে আয় এক দিন কেমন হ্যাঁ ফর্ম বেরোলে একদম তুই বাড়ি চলে আসবি ঠিক আছে হ্যাঁ রেজাল্ট নিয়ে বাড়ি চলে আসবি ঠিক আছে ঠিক আছে রাখ হ্যাঁ হ্যাঁ রাখ রাখ